আমার বাড়ির উঠোনে আমি সকালবেলা উঠে দুটি চাল ছড়িয়ে দিতাম তাহলেই আমার বাড়ির উঠোনে পায়রাগুলি নেমে আসতো কারণ তারা খাবার দেখলেই নেমে আসে ছাদে আমি কখনো কেমন চাল ছড়িয়ে দিই বা গমের ছোটো ছোটো ভাঙা দানা ছড়িয়ে দিই তখন কিন্তু তারা নেমে আসে এবং আমার যদি বাসি ভাত বা রুটি থাকে তখন আমি সেই বাসি ভাত এবং রুটিগুলোকে ছোটো ছোটো করে ছিঁড়ে দিলে কাকের মতোন পাখিগুলি তারা কিন্তু নেমে আসে এবং কিছু শালিক পাখিও নেমে আসে সেইগুলি খাবার জন্য আমার বাড়িতে সামনে একটা বাটিতে জল রাখা থাকে সেই জলটা কিন্তু খাবার জন্য অনেক পাখিই কিন্তু নেমে আসে আমি কিন্তু এটা দেখি বা আমি এই ছোটো ছোটো টিপসগুলি ব্যবহার করে থাকি